আমাদের এলাকার কাছাকাছি একটি ভোজনের দল আছে যারা তারা হরিনাম কীর্তন করে তারা এই পাড়ায় কোনো একটা হরিনাম হলো কীর্তন হলো তারা স্বেচ্ছায় দল গঠন করে এবং তাদের বাদ্যযন্ত্র নিজেস্ব নিজস্ব বাদ্যযন্ত্র নিজের চায় এবং তারা গান বাজনা করে খুবই আনন্দের সঙ্গে উপভোগ করে এবং মালিক করে তাদেরকে খুবই আনন্দ দেয়